কিছু খাবারের নাম হলো ভাত রুটি ডাল শাক ভাজা মাছের ঝোল কাতল কালিয়া ইলিশ ভাপা চিংড়ি মালাইকারি আলু ভাজা বেগুন ভাজা করলা ভাজা পটল ভাজা প পটল পোস্ত ঝিঙা পোস্ত ফুলকপি রোস্ট ধোচা বেবিনান বার্গার পিৎজা চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি ফ্রায়েড রাইস চিকেন পকোড়া ভেজ পকোড়া আলু চপ চাউমিন এগরোল চিকেন রোল সিঙ্গাড়া কচুড়ি চিকেন ললিপপ নান পোলাও খিচুড়ি মোগলাই চিকেন কষা ভেজ মোমো চিকেন মোমো চিকেন স্টু স্যালাড ভেটকি ফ্রাই কা কাজলি মাছের পকোড়া ভেলপুরি ফুচকা পনির মশলা আর চিলি প পণ চিলি পাবদা মাছের পাতুড়ি ইলিশ মাছের ঝোল লুচি আলুরদম দুধ পটল বেগুনি কম কুমড়ো ড়ি বেগুন বাহার সুতকি চাটনি সুটকির ঝোল সুটকি বড়া মোটার চপ পেঁয়াজি ভেটকি পাতড়ি শাহী পনীর দই ফুচকা পাপড়িচ সাম্বার ইডলি ধোসা মুগ ডাল মুসুরির ডাল লাউ ঘণ্টো বাঁধাকপি বাঁধাকপির ঘন্টো মুড়ির ঘন্টো